হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন হুম হ্যাঁ তোমার ভাবনাটা তো ভালো আমরা তো এই সমস্ত ভালো কাজের জন্য সব সময় তোমাদের পাশে থাকবো তোমরা কীভাবে এগ ইয়ে করতে চাও বলো কী করতে চাও হ্যাঁ এখন যেহেতু হস্তশিল্পগুলো এই কুটিরে ঘরে বসে যে সমস্ত কাজগুলো হয় ওই সমস্ত কাজগুলো আপনারা করে আপনারা ইনকাম করতে পারেন হ্যাঁ মিটিং আপাতত আমার তো বিভিন্ন ধরনের কাজ থাকে কালকে আমি যেহেতু ফাঁকা আছি আপনি সবাইকে মানে আপনার বাড়ির পাশে সবাইকে বললে আপনি কালকে আচ্ছা ঠিক আছে